বাংলা ভাষা বাংলা ভাষা সম্পর্কে আমাদের অনেক নানা রকমের ধারণা পাওয়া যায় যেমন আমাদের বাঙালেরা বাংলা ভাষা খুবই পছন্দ করে যেমন বাইরের বাইরের গেলে বাইরের কোনো জায়গায় গেলে বাংলা ভাষা তেমন চলে না আমাদের বাং বাংলা ভাষা ভাষা এটার সমাধান বাংলা ভাষার সমাধানটা কিছু ভুল সংশোধন আছে সেগুলোকে সমাধান করতে হবে সেই সমস্যা এবং সেই সমাধান সংশোধনটাও করতে হবে আমাদের বাংলা ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষাতে কিছু সাধারণ ধারণাও আছে যেমন তেমনই কিছু ভুল আছে